আমি গত সোমবার অনলাইন থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটির কাপড়ের মান ওর বর্ণনার তুলনায় খারাপ অনলাইনে বর্ণনা হিসেবে সুতির কাপড় বলা হয়েছিল কিন্তু কাপড়টি সুতির নয়